কৃষকেরা পশুর বর্জ্য ব্যবস্থা করে রাখে একটা জায়গায় সংগ্রহ করে এটা যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য নিশ্চিত কিছু উপায় তারা বের করে রাখে যেমন কমপোস্টিং তারপর সার এইসবের ব্যবহার করা ইত্যাদি তো দেখুন আমরা যখন গাছপালা লাগাই তখন সার হিসাবে আমরা দোকান থেকে বিভিন্ন রকম জৈব কীটনাশক কিনে আনি কিন্তু তার থেকে সব থেকে বড় সার কী জানেন কম্পোস্টিং যেটা গরুদের সারকে দীর্ঘদিন এক জায়গায় রেখে হালকা পচিয়ে আমরা যেগুলো গাছের গোড়ায় দিতে পারি এগুলো কিন্তু আরও বেশি উপকার আর এইগুলিকে সার হিসেবে ব্যবহার করলে গাছেদের ফলনও কিন্তু অনেক বৃদ্ধি পায় কারণ এতে প্রচণ্ড অ্যান্টিঅক্সিজেন্ট থাকে যেটা গাছেদের বৃদ্ধিতে সাহায্য করে এবং গাছেদের ফলনকে সুনিশ্চিত করে এবং এইটার জন্য কৃষকেরা একটা আলাদা জায়গায় মাটি খোঁড়ে সেখানে দিনের পর দিন তারা এই সারগুলোকে অর্থাৎ পশুর বর্জ্যগুলোকে জমা রাখে এবং এক একটা দিন সেটাকে মেখে সেটা গাছেই দেয় কখনও মাঠেও দেয় এগুলো কিন্তু খুব ভালো সার হিসেবে কাজ করে তাই আমি মনে করি কৃষকেরা পশুর বর্জ্য যারা যারা ব্যবস্থা করে রাখে না তাদেরও ব্যবস্থা করে রাখা উচিত